আগেকার যুগ থেকে এখনকার প্রযুক্তি ব্যবস্থা অনেকটা উন্নত হয়ে গিয়েছে এখন চাষ আগে চাষ বাস করার জন্য সাধারণত মানুষকে পরিশ্রম করে অনেক মাটি চষা বা লাঙল দেওয়ার জন্য গরু বা অনেক কিছুর ব্যবস্থা নিয়ে করতে পারতো কিন্তু এখনকার এই উন্নত মানের প্রযুক্তি ব্যবস্থার কারণে বিভিন্ন ধরনের মেশিন এসে চাষ বাসের অবস্থা খুবই সুবিধাজনক হয়ে পড়েছে তাছাড়া মাছ ধরার জন্য অনেক ধরনের জিনিসপত্র বাজারে এসে যাওয়ার ফলে মাছ ধরারও মাছ ধরা সহজ হয়ে পড়েছে আবার পশুপালন করে সেখান থেকে বিভিন্ন ধরনের এই পশুদের এখন দুধ পালন দুধ সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের মেশিন ইত্যাদি থাকার জন্য অনেক সুবিধা হয়ে গিয়েছে তাছাড়া গরুর দুধ থেকে তৈরি বিভিন্ন ধরনের জিনিস যেটার কারণে দুধেরও পরিমাণ খুব বেড়ে গিয়েছে তাছাড়া আবার এই ফোনে ফোন বাস গাড়ি ইত্যাদি বিভিন্ন জিনিস মার্কেটে আসার কারণে যেসব জিনিস আমরা হয়তো অনেক দেরিতে কোনো জায়গায় যাওয়ার জন্য অনেক অনেকটা সময় লেগে যেতো তা খুব সময়ে হয়ে যায় কিংবা যোগাযোগ ব্যবস্থা ও কোনো কিছু সংবাদ কাউকে দেওয়ার জন্য হয়তো তার কাছে যেতে হতো কিন্তু সেখানে ফোন আসার কারণে তা কয়েক সেকেন্ডের মধ্যে কথাটি এক এক জায়গা থেকে অন্য জায়গায় জানানোতে সুবিধা রয়েছে